পশ্চিম বর্ধমান জেলার কর্মসংস্থানগুলির মধ্যে একটি হচ্ছে যেমন কৃষি পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক কৃষিকাজের উপর নির্ভর করে এখানে যেমন চাল গম সরষে তিল বিভিন্ন ধরনের শাক সবজি ফল এসব উৎপাদন হয় আর পশ্চিমবঙ্গটা বেশিরভাগ কৃষি প্রধানই দেশ তো পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় আর্ধেক বোধহায় কৃষির ওপরে নির্ভর করে এরপর হচ্ছে শিল্প পশ্চিমবঙ্গের শিল্পগুলি অনেকগুলো আছে যেমন আমাদের সামনে ইস্কো কারখানা আছে দা ভ্যালি প্রকল্পগুলো আছে তো বেশ কিছু মানুষ এই শিল্পে আর ভ্যালি প্রকল্পেই নিজের কর্মসংস্থানটা জোগাড় করেন স্বকর্মসংস্থানগুলির মধ্যে আছে বিভিন্ন রকমের ব্যবসা কোনো কোনো মানুষ কাপড়ের কোনো কোনো মানুষ খাবারের এইসব ব্যবসাগুলো করেন সেগুলো হচ্ছে স্বকর্মসংস্থানের মধ্যে আর সরকারি চাকরি আছে বেসরকারি চাকরি আছে বেসরকারি চাকরির মধ্যে বিভিন্ন অফিস মোবাইলের অ অফিস বিভিন্ন নেটওয়ার্কের কাজ এগুলো হচ্ছে বেসরকারি সংস্থার মধ্যে শো রুমে শপিংমলে সেগুলো আর সরকারি চাকরির মধ্যে আছে আমাদের এখানে এইচ ডি ও অফিস বি ডি ও অফিস কোর্ট সেগুলোতে স্কুল সরকারি যে স্কুলগুলো আছে সেগুলি সরকারি চাকরির মধ্যে পরে তো এইভাবে পশ্চিমবঙ্গর বিভিন্ন মানুষ কৃষি শিল্প স্বকর্মসংস্থান সরকারি বেসরকারি সবগুলোই করে আর সরকারি চাকরির থেকে বেসরকারি মানুষ সরকারি চাকরিটা মানুষ বেশি পছন্দ করে তার কারণটা হচ্ছে সরকারি চাকরির একটি স্থায়িত্ব আছে সরকারি চাকরিতে একটা নির্দেশ মতো ছুটি আছে সেই জন্য মানুষ বেসরকারি চাকরির থেকে সরকারি চাকরিটা বেশি পছন্দের